ভারতবর্ষে বিভিন্ন ধরণের যোগ যোগব্যায়াম প্রচলিত আছে যে যোগব্যায়ামগুলো করলে আমাদের শরীরে খুবই উপকৃত হয় এই যোগব্যায়ামগুলির মধ্যে উল্লেখযোগ্য যে সব ব্যায়ামগুলো রয়েছে সকালে মর্নিং ওয়াক করা হাঁটতে যাওয়া এছাড়া আমাদের যে সব জনকের যোগব্যায়াম আছে দেখি যোগব্যায়াম ছাড়া আমরা আজকের দিনে অনেক শরীরেই আমাদের উপকার লাগে যোগব্যায়াম করলে শরীরে খুবই ভালো হয় যোগব্যায়াম করে আমরা ফুটবল খেলি যে সব ব্যায়াম যোগা করা সকালে উঠে হাঁটা বিভিন্ন ধরণের যোগব্যায়াম রয়েছে তার মধ্যে অধ্যাসন ডুবাসন এই সব আসনগুলা করলে আমাদের শরীর খুবই ভালো হয় এই জন্য হচ্ছে বিভিন্ন ধরণের স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আজকের দিনে যোগা একটা কোর্স চালু হয়ে গেছে যে কোর্সটা করে ছেলে মেয়েরা আজ হয়ে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং যোগা একটা ভালো কনসেপ্ট চলে এসছে যেটা দিয়ে মানুষের আজকে খুবই উপকার হতেন যদি মানুষ সুস্থ থাকে থাকে এই যোগব্যামের মাধ্যমে তাহলে তো খুবই উপকার